বাগান করার জন্যে আমি নানা রকম সরঞ্জাম বলতে জল দেবার পাইপ তারপর কীটনাশক ব্যবহার করি এবং নানা রকম ফুল ফল এই সবই দিই আমি সেরকম ওই টব মাটি এইগুলোই জোগাড় করি এর থেকে বেশি কিছু আমার দিতে লাগে না এবং এর থেকে বেশি কিছু প্রয়োজনও হয় না